আমি কলকাতায় একটি ফটোগ্রাফি কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম যেখানে আমি আমার ক্যামেরা নিকন ডি সেভেন ফাইভ জিরো নিয়ে অংশগ্রহণ করেছিলাম এবং সেইখানে অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় সেখানে অংশগ্রহণ করার প্রধান উদ্দেশ্য ছিল যে কোনও একটি ছবি বা যে কোনও একটি অবজেক্টকে সামনে রেখে আমি কত রকমভাবে ছবি তুলতে পারি এবং কত রকম দিক থেকে আমি সেই অবজেক্টটিকে তুলে ধরতে পারি এই সমস্ত অভিজ্ঞতা আমার হয়েছিলো ওই কর্মশালাতে অংশগ্রহণ করে এছাড়াও আমি সেখানকার অনেক উচ্চমানের ফোটোগ্রাফারদের সাথে মিশি বন্ধুত্ব সম্পর্ক আমার সাথে স্থাপিত হয় তারা আমাকে পরবর্তীকালে ফটোগ্রাফির জন্য নানাভাবে সহায়তা করে থাকে